আমাদের পশ্চিমবঙ্গে প্রধান শিল্প কয়লা শিল্প গাড়ি কারখানা রয়েছে রড আয়রন কারখানা রয়েছে তো এইগুলো এছাড়াও বিভিন্ন রেল ইঞ্জিন কারখানা রয়েছে তো এছাড়াও স্টিল কারখানা রয়েছে স্টিলের বাসন কাসন কয়লার খনি রয়েছে তো এই এই এছাড়াও এ রাজ্যে এই শিল্প থেকেও আমাদের এই রাজ্যের সরকার জনসাধারণ সবাইকারই সুবিধা আছে তো এই যেহেতু এই বড়ো বড়ো এই কলকারখানা এই শিল্পগুলো সঙ্গে যেমনি আমাদের সরকারের সহযোগিতাও রয়েছে তেমনি আমাদের জনসাধারণও সহযোগিতা রয়েছে এই শিল্পগুলো থাকাতে আমাদের বিভিন্ন ধরণের ফাউন্ডেশানগুলো বা বিভিন্ন ছেলে মেয়েরা এসে এখানে কাজকর্ম করা তাদের আর্থিক উন্নয়ন হওয়া তো এগুলো যেমনি এদের হচ্ছে জনসাধারণের হচ্ছে তেমনি আমাদের সরকারেরও হচ্ছে কোনো এই য